হ্যালো আরসালান রেস্টুরেন্ট থেকে বলছেন তো আচ্ছা আমি আপনার এখান থেকে তো প্রায়ই খাবার অর্ডার করি আপনি সেটা জানেন তো আমি এখন যেটা অর্ডার করতে চাই সেটা হলো চার প্লেট বিরিয়ানি চার প্লেট মোমো এবং আমার যেটা বেশি প্রিয় সেটা হচ্ছে শিক কাবাব তো আমি এটা অর্ডার করতে চাই তো এই খাবারগুলো এখন পাওয়া যাবে তো তো যদি পাওয়া যায় তাহলে আপনি আমার যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন